হ্যাঁ আমি একটা পেশেন্ট বলছি এখানে ভর্তি আছি আমি কবে ছুটি টুটি হবে এ আমি তো এখানে আছি হ্যাঁ দশ পনেরো দিন হয়ে গেছে আমি এই পা ভেঙে গিয়েছিলো ভর্তি হয়েছি হ্যাঁ

এক্সরে করেছিলো হ্যাঁ ওটা আগে করেছিলো না না এখনো লেখেনি বলছিলো দিচ্ছি হ্যাঁ খাচ্ছি হ্যাঁ বেডেই এখন আছি তই ছুটিরা বলে গেছে বলে আচ্ছা